ভারতে আমার সবচেয়ে প্রিয় রাজ্যটি হল পশ্চিমবঙ্গ রাজ্য অন্যান্য রাজ্যের থেকে আমার পশ্চিমবঙ্গ রাজ্যটা বেশ লাগে কারণ এখানে যে দর্শনীয় স্থানগুলো রয়েছে খুবই মনোরম তার মধ্যে হচ্ছে বকখালি রয়েছে দীঘা মন্দারমনি পুরী এই সমস্ত জায়গাগুলি একবার কেউ গেলে দ্বিতীয়বার মানে যেতে ইচ্ছা করবে আমার তো সমুদ্র সৈকত খুবই ভালো লাগে তার জন্য দ্রীঘা ভ্রমণ করতে আমার খুবই ভালো লাগে দীঘা ভ্রমণ দীঘায় যেমন সূর্য ওঠা বা সমুদ্র সমুদ্রের তীরে বসে থাকা বিভিন্ন রকমের দৃশ্য দেখা এগুলি আমার খুবই ভালো লাগে বাচ্চা থেকে বয়স্ক সবাই এই সমুদ্রের আনন্দটা উপভোগ করে